আমার জেলার কর্মসংস্থান ও জীবিকার প্রধান উৎসগুলি হল কৃষিকাজ ও শিল্প তাঁত শিল্প হুগলি জেলার তাঁত শিল্প খুব বিখ্যাত এখানকার এই তাঁত শিল্প মানুষের অনেকেরই জীবিকা নির্বাহ করে মানুষ এখন সরকারি চাকরিটাকেই খুব পছন্দ করে বেসরকারি চাকরি অতটা পছন্দ করে না সরকারি চাকরি হলে তাদের পরিশ্রম অনেক কমে যায় বেসরকারি চাগরিতে খাটুনি খুবই বেশি সেই কারণে মানুষ বেসরকারি চাকরিটাকে খুবই অপছন্দ করে আর তার সাথে সাথে আমি লক্ষ্য করেছি আমার জেলায় বেকারত্বের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর ঘরে ঘরে বেকারের ভর্তি হয়ে রয়েছে মানুষের একেক সংসারে দুজন করে বেকার রয়েছে আর সেই বেকাররা তাদের জীবিকা নির্বাহনের জন্য বাড়িতে বাড়িতে অশান্তির সৃষ্টি হচ্ছে দাঙ্গা বাঁধছে শুধুমাত্র তাদের বেকারত্বের জন্য তাই আমা যদি কোনো সুপারিশ করতে হয় আমি একান্তই সুপারিশ করবো যদি সরকার কাজ দিতে পারে খুবই ভালো হয় যদি চাকরি দিতে পারে সে তো আরোই ভালো আর যদি নাও দিতে পারে তাহলেও মানুষের মুখে রুজি রোজগার ও খাবার তুলে দেয়ার জন্য প্রচুর পরিমাণে শিল্প করুক আর কৃষিব্যবস্থাটাকেও খুব ভালোভাবে উন্নত করুক এর ফলে মানুষের অভাব অনটন ঘর থেকে মিটে যাবে এবং তারা রোজগারের নতুন পথ পাবে এতে মানুষেরও খুব ভালো হবে আর সবযেয়ে বড়ো বেকারত্বটা একটা বেকারদের খুব বড়ো যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা মুক্ত হবে